পশ্চিমবঙ্গে পরিবহণের ঐতিহ্যবাহী পদ্ধতিগুলি যেমন বাস মেট্রো রেল ট্রেন চারচাকা গাড়ি এগুলি পরিবর্তন হয়েছে আগেকার দিনগুলি যেমন গরুর গাড়ি অট্টালিকা বাস ট্রেন তখন রাস্তা কাঁচা ছিল এখনকার দিনে তো উন্নতি হচ্ছে না মানে প্রচুর পাকা রাস্তা হয়ে গিয়েছে চারচাকা গাড়ি প্রচুর বেড়ে গিয়েছে ওলা উবের হয়ে গিয়েছে প্রচুর মানুষ এখন চারচাকাতেই বেশিরভাগ যাতায়াত করছে অনেকে রিক্সাতেও যাচ্ছে রিক্সা বলতে অটো এখন অটো মানে আগেকার দিন থেকে এখন গ্যাসে হয়ে গিয়েছে এখন মানে সব জিনিসটাই পরিবর্তন হয়ে গিয়েছে আগেকার থেকে এখন আরও উন্নতি হচ্ছে দেশে